আমি আমার বাগানে স্থায়ীভাবে থাকার জন্য নানা রকম পদ্ধতি অবলম্বন করি প্রতিদিন সেগুলিকে দেখাশোনা করি কোনো গাছের কোনো সমস্যা হয়েছে যেমন শুকিয়ে যাচ্ছে বা জলের অভাব হচ্ছে বা জল বেশি হওয়ার জন্য পচে যাচ্ছে কি না সেগুলো লক্ষ্য রাখি সেগুলোকে সেইভাবে অন্য টবে বা অন্য জায়গায় পরিবর্তন করি জলও কম দেওয়ার চেষ্টা করি মাটি ভালো করে খুঁড়ে সেখানে ব্যবস্থা করি যাতে জল ভালোভাবে শুষে নিতে পারে এছাড়াও মাচান তৈরি করি এবং যদি টবে গাছ থাকে সেগুলোকে সেইভাবে স্ট্যান্ডের মধ্যে আটকে রাখি যেন সেখানে স্থায়ীভাবে থাকে প্রতিদিন নিয়মিত জল দিই এবং সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি বাগানের প্রতিটা ফুল গাছ আলাদাভাবে সবজির গাছ আলাদাভাবে এবং অন্যান্য রকমারি গাছ পাতাবাহার বা সুন্দর দেখতে কিছু গাছ আছে যেগুলিকে আলাদাভাবে সাজিয়ে গুছিয়ে রাখি এবং প্রত্যেক বছর সেইভাবেই ফুল গাছ সবজি গাছ লাগানো হয় যদি কোনোভাবে দেখি যে গাছের ক্ষতি হচ্ছে সেই সমস্যার সমাধান করি